কাজের বাইরে আমার শখ হলো গান গাওয়া এবং গল্পের বই পড়া আমার গান শিখতে খুবই ভালো লাগে ছোটো থেকে দেখতাম আমার দিদির যখন মন খারাপ হতো তখন দিদি হারমোনিয়ামটা নিয়ে বসে বসে গান গাইতো আমিও দিদির পাশে বসে থাকতাম খুব সুন্দর লাগতো গানগুলো শুনতে আমার তাই ছোটো থেকে আমারও মন খারাপ হলে আমি দিদির পাশে বসে গান শুনতাম খুব ভালো লাগতো এবং আমার গল্পের বই পড়তে খুবই ভালো লাগে অনেক কিছু না জানা কথা জানা যায় অনেক গল্প জানতে পারি আমার ছোটো ছোটো ভাই বোনদের ওদের আমি গল্প করে শোনাতে পারি এগুলো আমার বেশ সুন্দর লাগে আমার মনটাও ভালো থাকে এমন কি আমি রান্না করতেও খুবই ভালোবাসি আমার মা খুবই ভালো রান্না করতে পারেন আমারও ইচ্ছা হয় যে আমি মায়ের মতো একটু রান্না শিখি সবাইকে রান্না করে খাওয়াই আমার খুবই ইচ্ছা হয় আমার গান শুনতে তো খুবই ভালো লাগে গান গাইতেও ভালো লাগে